হ্যাঁ নমস্কার বলছি এটা কি নেক্সটজেন টেলার্স হ্যাঁ বলছি আমি একটা ওই কাস্টোমার বলছি আপনার এলাকার আমি একটা স্যুট কাটাতে দেওয়ার জন্য বলছি আর কি না কাপড় আপনার কাছে হবে কি ছিট ভালো আমার নেই আপনার কাছে ভালো কোম্পানির কেরকম কি ছিট আছে আচ্ছা রেমন্ডস বা পিটার ইংল্যান্ড এই ধরণের ব্র্যান্ড কিছু হবে আচ্ছা তো ওই ধরণের ছিটের কতো দাম পড়বে

ছিটটা আচ্ছা আর হ্যাঁ আচ্ছা কাটানোর চার্জ কত আরও বাড়বে হ্যাঁ

হ্যাঁ বলুন হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা আচ্ছা তো ধরুন আর একটা প্যান্ট ও জামা দুটোই কাটাতে কতো লাগবে ছিটসহ দুটোরই দুহাজার টাকা পড়বে বলছি কিছু কম হবে না পঞ্চাশ টাকা নয় একশো টাকা কম করতে হবে আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে বিকালবেলা আপনার দোকান খোলা থাকবে তো আচ্ছা তাহলে বিকালে আপনার সাথে কথা বলছি গিয়ে আচ্ছা আচ্ছা ধন্যবাদ